আমি গ্রাম বাংলার গৃহবধূ আমার সেলাই করতে খুব ভালো লাগে আমি সেলাই করি আমার কাঁথা সেলাই রুমাল সেলাই ব্লাউজ সেলাই এসব খুব ভালো লাগে তাই আমি এসব করি আর কাজকর্ম আমার সবই ভালো লাগে তাই আমি সব কাজ করি সংসারের কাজ সেলাইয়ের কাজ এসব কাজ আমরা করতে থাকি